বলছিলাম যে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে বিয়েবাড়ির তো একটা ডেকরেটারের হ্যাঁ কথা শুনলাম আম আমি শুনলাম যে আপনি নাকি খুব ভালো ডেকরেট করেন তো বলুন আমাদের বিয়েবাড়িটা হচ্ছে তিনদিন হলদি মেহেন্দি এবং বিয়েবাড়ি পর্যন্ত তিনদিনই ডেকরেট করতে হবে মানে ফুল দিয়ে সমস্ত কিছুটা সাজাতে হবে তো কত কী লাগবে হ্যাঁ হ্যাঁ তিনদিন হ্যাঁ হ্যাঁ সমস্ত কিছুটাই আপনাদের ও আচ্ছা এটা কি এই একটু কম হবেনা আচ্ছা ঠিক আছে সেটা না হয় বুঝছি তবুও যদি একটু কম করা যেত আচ্ছা ঠিক আছে আমি ওটাই দেব কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে কিন্তু ডেকরেট করতে হবে সমস্ত কিছুটাই হ্যাঁ আর বিভিন্ন ধরনের ফুল ব্যবহার করতে হবে আর অনেক ধরনের ফুলও ব্যবহার করতে হবে কারণ পুরো গেটটাই ফুল দিয়ে সাজাতে হবে হ্যাঁ আর প্যান্ডেলটা একটু বড় রকমেরই হবে তো সেটারও ব্যবস্থা আপনাকেই করতে হবে হুম তো ঠিক আছে আমি ম্যানেজারের সঙ্গে কথা বলে নেব তো আপনাকে আমি আগে থেকেই বলে রাখলাম তো আপনি তো দেখবেন পুরোটা তো একটু ভালোভাবে দেখবেন ইয়েস আপনি পুরোটাই দেখবেন তো খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও কিন্তু ভালোভাবে করতে হবে হ্যাঁ কারণ হচ্ছে অনেক মানুষজন আসবে তো তাদের সামনে একটু ভালোভাবে মানে খাওয়াটা দিতে হবে ঠিক আছে আপনাকে সব বললাম এখন রাখছি ঠিক আছে

ঠিক আছে আমি আপনাকে অ্যাডভান্স করে দেব পরে ফোন করে ঠিক আছে এখন রাখছি